হ্যাঁ আমাদের পাশে একটা পোলট্রি ফার্ম আছে তারা যখন প্রথম ছানা নিয়ে আসে তাদের খুব যত্ন নিতে হয় কেন তারা ছোট্ট ছানা ডিম থেকে উঠলে মত ধরে তাদের দেওয়া হয় ফার্ম এবার তারা প্রথমে কী করে এনে পেপার বিছিয়ে দেয় বিছিয়ে দিয়ে তাদের সুন্দর করে পেপার বিছিয়ে তাদের তাদের উপরে তাদের রাখে রেখে তাদের প্রথমে ছোট্টো ছোট্টো মেঁয়াজ দেয় সেই মেঁয়াজগুলো তারা খাওয়া খাওয়াতে কিছু দিন হবে বড়ো হবে তারপরে তাদের বড়ো বড় মেজ দেওয়া হয় বা প্রথাও তাদের প্রতিদিন প্রতি সপ্তাহে তাদের ভ্যাকসিন করা হয় তাদের ভিটামিন খাওয়ানো হয় বা তারা তারপরে খুব বড়ো হয় তাদের খুব যত্ন ছোটো ছানাদের বিশেষ করে প্রচুর যত্ন নিতে হয় কেন তাদের এবারে গরমকালে হলে তাদের ফ্যান ছেড়ে দিতে হবে শীতকালে হলে তাদের কয়লার আগুন করতে হবে করে রাতেরবেলা আগুন করে তাদের পাশে রাখতে হবে গরমের ছানাগুলো থাকে এবারে প্রতি সপতাহে তাদের ভ্যাকসিন করা হয় তাদের ভালো ভালো ভিটামিন ভালো ভালো ওষুধ বা এবারে অনেকই সময় দেখা যায় যে পাশে জ্বলমূলে পাতা বলে একটা ইয়ে আছে সেই পাতা হচ্ছে থেঁতো করে বা মিক্সচার মেশিনে পিষে রশ বার করে খাওয়ানো হয় বা রসুন থেঁতো করে রশ বার করে তাদের খাওয়ানো হয় ম যাতে জিনিসটা তারা চল্লিশ বিয়াল্লিশ দিন কেউ ছানা তোলে কেউ এক মাসেও ছানা তোলে তা যারা যত্ন খুব যত্ন করে যারা ভালো ভিটামিন ভালো ভালো যত্ন করে ভিটামিন খায় তাদের পোলট্রি অনেক ওজন হয় আড়াই কিলো তিন কিলো দু কিলো করে ওজন হয় যারা খুব ভালো বেশি যত্ন করে না তাদের একটু কম রোজন হয় তারা যখন খুব বড়ো হয়ে যায় তখন তারা চালা নিয়ে গিয়ে চালান তালা নিয়ে চলে যায় এবার কিছু থাকে এরাও বিক্রি করে এবারে শীতকালের সময় তো অনেক ছানা মারা যায় কেননা ঠান্ডার সময় বিশেষ করে প্রচুর ছানা মারা যায় একটু এক জায়গায় কাঁড়ি হলে